হ্যাঁ বলছি কি আপনি কি সোনার কারিগর আচ্ছা এখন সোনার কি কাজ করতে পারবেন কিছু অর্ডার আছে তো আপনাদের মজুরি কীরকম আছে পার ডে কীরকম আপনারা নিতে চান কাজ আচ্ছা আচ্ছা আচ্ছা মোটামোটি একটু আমাকে বলুন যে এক গ্রাম সোনার উপরে আপনি কত মজুরি নেবেন আচ্ছা আচ্ছা না এবার দেখুন এখন তো সোনার দাম প্রচুর বেড়ে গেছে তো যার জন্য আমরা সেরমভাবে সোনার মার্কেট করতে পারছি না কারণ সাধারণ মানুষের ইনকাম অনেক কমে গেছে সেই হিসাবে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে যে মানুষ সোনা চাইলেও ইচ্ছা হলেও কিনতে পারছে না আর সেই জন্যেই কী হচ্ছে না আমরা যারা কারিগর আছে সেই কারিগরদের কাজ দিতে পারছি না হ্যাঁ আর কাজ না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে বলুন

ঠিক ঠিক ঠিক দেখুন সেটা আমরাও বুঝি যে এই সমস্যা কিন্তু আপনাকে ওই একই কথা আবারও বলছি যে বর্তমানে ইনকাম কমে যাওয়ার জন্য মানুষ সোনা কিনতে ইচ্ছা হলেও হয়তো দেখা যায় যে একজন দশ ভরি সোনা লাগে তার মেয়ের বিয়েতে কিন্তু ইনকাম জেনারেট না হওয়ার জন্য সে চাইছে কী পাঁচ ছ ভরির মধ্যে কাজটা করে দিতে তার ফলে কী হচ্ছে কাজটা কমে যাচ্ছে এবার কারিগর যে পরিমাণ আছে সেই পরিমাণ আমরা কাজ দিতে পারছি না এর ফলে কী হচ্ছে না কাজের থেকে কারিগর বেশি অটোমেটিক তখন কাজটা ভাগ হয়ে যাচ্ছে কমে কমে এবং আপনাদের রেটটাও কমে যাচ্ছে এটা একটা সমস্যা আমি জানি এবং আমরাও যে হিউজ পরিমাণ যে বিক্রি করব সেই উপায়টা নেই তবে দেখছি চেষ্টা করব আপনাকে কাজ দেওয়ার আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন হ্যাঁ যোগাযোগ রাখবেন তাহলে আমরা কারণ আমাদের এখানে কাজ ভালো হয় হ্যাঁ কাজ নিয়ে কোনও সমস্যা হবে না আমরা দেখবো যে আপনাদের সমস্যাগুলো যাতে আমরা ঠিক করতে পারি ওকে ঠিক আছে